হ্যালো হ্যাঁ প্রণয়দা বলছেন হ্যাঁ বলছিলাম যে আমি জনতা স্কুলে পড়ি আর কি আমার নাম শৌভিক ঘোষ আমার একটা হচ্ছে আর কি আমাদের স্কুলে একটা ম্যাগাজিন পত্রিকা আর কি অনুষ্ঠিত হবে ঠিক আছে তো আমার একটু রবীন্দ্রনাথের কিছু বই চাই আমার হচ্ছে ওই গীতাঞ্জলি তারপরে ওই যে শেষ লেখা কাব্যগ্রন্থ ঠিক আছে একটা একটা এই তিনটে মতো বই লাগতে পারে আচ্ছা আপনাদের কাছে মানে কী রকম কী সিস্টেম মানে কিভাবে বই তোলা যায় সেই পদ্ধতিটা একটু বলুন আমাকে কি কার্ড করাতে হবে

আচ্ছা আপনাদের লাইব্রেরি কতক্ষণ পর্যন্ত খোলা থাকে সন্ধ্যা ছটা অবধি তাই তো ঠিক আছে তাহলে আমি বিকেল চারটের দিক করে তাহলে যাবো হ্যাঁ আমার অন্য কিছু এমনি গল্পর বই একটু পড়তে খুব ভালোবাসি তো তাই যদি পথের পাঁচালি দিয়ে আর কোনো টাইপের একটা বই পাওয়া যেত বা কিছু ভূতের আমি বই চাই যদি ভূতের গল্প পড়তে ভালোবাসি তো আপনার কাছে তো রয়েছে নাকি এই বইগুলোই রয়েছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই তাই হবে ঠিক আছে